আমার মতে ভারতীয় বিনোদন শিল্পে সঙ্গীত শিল্প বিভিন্নভাবে বিকশিত হয়েছে বছরের পর বছর এই শিল্প বিভিন্নভাবে পরিবর্তন হয়ে আজ মানুষের মনে এক থেকে একশোতর উপলব্ধির জায়গা করে নিয়েছে এই সঙ্গীত শিল্প